শখ বা পেশা হিসাবে দৌড়াতে আপনাকে কে অনুপ্রাণিত করেছিল শখ বা পেশা হিসাবে দৌড়াতে আমাকে অনুপ্রাণিত হয়েছিলাম আমি আমার এক ছোটবেলার পাশের বাড়ির এক কাকুকে দেখে তিনি খুব সুন্দর ম্যারাথন রেসে দৌড়াতেন তাই দেখে আমার মনেও খুব ইচ্ছে হয়েছিল যে আমিও এক স্পোর্টস ম্যান হবো আমি সেই ছোট্ট ক্লাস ওয়ানে তখন আর কি উঠতে যাই আমার বয়স তখন পাঁচ থেকে ছয় বয়েস হবে সেই বয়স থেকেই আমি দৌড়ানোর চেষ্টা করি এবং দৌড়াতে আমার খুবই ভালো লাগে আমি এখনো কন্টিনিউ করি এই ম্যারাথন রেসগুলিতে জয়েন আমি কি কি প্রাইজ পেয়েছি আমি প্রাইজ বলতে আমাদের স্কুলে অনেক একশো মিটার চারশো মিটার রেসে এবং আমাদের এখানে স্বামী বিবেকানন্দ জয়ন্তী ডে এ সকলে ম্যারাথন রেস হয় আমি মধ্যে অনেক প্রাইজ পেয়েছি এবং আমার শারীরিক শক্তিগুলি কি কি আমার শারীরিক শক্তি হল আমার শরীরের শক্তির থেকে আমার মনের শক্তির প্রথমেই হচ্ছে আমার পরিবার শারীরিক শক্তি বলতে গেলে আমি খুব রুটিন মেন্টেন করে চলি প্রত্যেকটি স্পোর্টস ম্যান বা খুব রুটিন মেন্টেন করে চলতে হয় আমাদেরকে সকালে উঠে পরে প্রথমেই গরম জল লেবু খেয়ে পরে মাঠে চলে যাই একটু এক্সারসাইজ করে পরে রান করতে স্টার্ট করি আমি প্রথমেই দেখি রান করে আসার পর আমি সেখান থেকে ফ্রেস হয়ে পরে কিছু একটু নাটস হল পিনাটস হল খেয়ে নিই তারপর কিছুক্ষণ পর একটু জলখাবার খাই তারপরে কিছুক্ষণ পরে ফ্রুটস খাওয়া হয় তারপরে আবার খাদ্যের সাথে স্যালাড হোক রুটি হোক এ সকল খেয়ে পরে বিকেলটাতে দুপুরটাতে ঘুমানোটা একটু অ্যাভোয়েড করতে হবে একটা স্পোর্টস ম্যান হিসেবে খাবারটা হচ্ছে সবচেয়ে বেশি শরীরের পক্ষে দরকার এবং রুটিন মেন্টেন করার ব্যায়াম করা হচ্ছে স্পোর্টস ম্যানের সবথেকে বেশি